মাছ ধরা একটি হলো আনন্দদায়ক কাজ এটি করার জন্য অনেক ধৈর্য্য প্রয়োজন হয় মাছ ধরার প্রধান উপাদানগুলি হলো একটি ছিপ এবং তার সাথে একটু আটা বা কেঁচো ধরে আনতে হবে যাতে মাছগুলো এটি খাওয়ার লোভে আপনার ছিপে আসে এই এই মাছ ধরার জন্য আমাদের অনেক ধৈর্য্য ধরে থাকতে হবে যাতে মাছগুলো আপনার টোপটি খায় মাছ ধরার সময় আপনি অনেক গল্প করতে পারেন বন্ধুর সাথে মাছ ধরা হলো একটি আনন্দদায়ক কাজ এটি করার জন্য অনেক ধৈর্য্য রাখতে হবে মাছ ধরার জন্য আপনাকে ধৈর্য্য হারালে মাছ ধরতে পারবেন না মাছ ধরার সময় হলো সকাল থেকে সকাল থেকে আমি বিকেল অব্দি মাছ ধরার জন্য সময় কাটাই এবং রাত্রে সেই মাছগুলো বাড়িতে নিয়ে আসি